গ্রামাঞ্চলে মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ মিডিয়া থাকলে গ্রামে যাই ঘটনা ঘটুক না কেন সকলে জানতে পারবে এখন মিডিয়া নইলে কিছু সম্ভব নয় গ্রামাঞ্চলের আমরা কোনো কিছু কথা জানতে পারি না তো মিডিয়া আসার ফলে সেই সংবাদগুলো আমরা পাই সেই কারণে মিডিয়ার গুরুত্ব খুবই রয়েছে আর অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক দিক দিয়েও গ্রামাঞ্চলে দুর্বল হয়ে আছে তো মানুষ বেশিরভাগ চাষবাসের উপরে নির্ভর করে তো চাষবাস কখনো ভালো হয় কখনো ভালো হয় না সেই সবগুলোও জানতে পারা যায় কী কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে কখনো বন্যা দুর্যোগ বা অর্থনৈতিক কারণেও ফসল নষ্ট হয়ে যায় যার ফলে যে মানুষ খুব হতাশা হয়ে পড়ে কিন্তু এই মিডিয়ার যুগ আসার ফলে সরকারের কাছেও খবর যায় সব মানুষ জানতে পারে এবং এই খবর দেখে সরকারও তাদেরকে সাহায্য করতে তারা আরো তাদের পক্ষে সহজ হয় এই মিডিয়ার যুগের ওই জন্যে খুবই গুরুত্ব রয়েছে গ্রামের দিকে